আমার জায়গায় একটি ছোটখাটো লাইব্রেরি রয়েছে এবং একটু এগিয়ে গেলে সামনের দিকে একটু দূরে সেখানে একটি বড় লাইব্রেরি রয়েছে সেইটি সরকারি মতেই লাইব্রেরিটি রয়েছে সেখানে কিন্তু আমরা বিভিন্ন পছন্দের বই বসে পড়তে পারি এবং কাগজ পেন নিয়ে আমরা সেখান থেকে কিছু লিখেও নিয়ে আসতে পারি যেইগুলি আমাদের দরকার হয় সেখানে বিভিন্ন রকমের বই পথের পাঁচালি উপন্যাস চোখের বালি দেবদাস শ্রীকান্ত অনেক বই রয়েছে কারণ আমি ই কবি শ্রীকান্তের কিছু গল্প বই পড়ি আমি সেইগুলি খুব ভালোবাসি পড়তে কারণ তার গল্পের মধ্যে যে ছোটবেলার কথা বিভিন্ন রকমের গল্পের মাধ্যমে তিনি লিখে গিয়েছেন তার জীবনী সেইগুলি কিন্তু শুনতেও খুব ভালো লাগে এবং পড়তেও খুব ভালো লাগে আমি আমার ছেলেকে প্রতিদিন লাইবেরি নিয়ে যাই এবং সেখানে বসে কিছুক্ষণ পড়ার অভ্যাস করি যাতে সে বড় হলে সেখানে গিয়ে পড়তে পারি এবং তার পছন্দের বই এবং উপন্যাস সে যেমন পড়ে সেখানে বসে